আমি মনে করি না যে রান্নাটা শুধুমাত্র মহিলাদের কাজ কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা দাদা দুজনেই রান্না করতো কারণ আমার ছোটোবেলায় মাকে হারিয়েছি আমি রান্না করতে জানতাম না আমি দাদা বাবা উভয়ের কাছ থেকে একটু একটু করে রান্না শিখেছি এখন বড়ো হয়েছি আমার বিয়ে হয়েছে এখন আমি শ্বশুর বাড়িতে রান্না করি কিন্তু যখন আমার শরীর খারাপ হয় তখন আমার স্বামী ঘরে রান্নাবান্না করেন তাই আমি মনে করি যে রান্নাটা উভয়েরই কাজ এবং রান্নাটা উভয়েই করতে পারে